আমি বাইক চালানোর সময় গুরুত্বপূর্ণ কিছু গিয়ার বা সরঞ্জামগুলি আমার সাথে রাখি সেগুলো হলো স্ক্রুড্রাইভার বা পাংচার সারানোর যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেইগুলো এছাড়া রয়েছে বাইকিংয়ের কিছু বাইকের কিছু রকম স্ পার্টস যেগুলো আমি আমার সাথে রাখি এবং কিছু ছোটো ছোটো নাট এবং বোল্ট যাতে বাইক থেকে কোনো কিছু যদি পড়ে যায় সেই ক্ষেত্রে আমি যাতে আমার বাইকটাকে সেখানেই সারাতে পারি সেই জন্য আমি এই সমস্ত জিনিসগুলোকে রাখি এবং সর্বদা সেইগুলি আমি ট্রেলে আমার সাথেই থাকে এবং এছাড়া নানা ধরনের গিয়ার বলতে আমি যদি কোনো দুর্গম রাস্তাতে গাড়ি চালাই তখন আমি একটু কম গিয়ারেতে গাড়ি চালাই কারণ সেই সময় আমাকে বাইকটি যদি কোনো রকম ভাবে কন্ট্রোল মিস হয়ে যায় তাহলে আমি একদম ধিচে পড়ে যেতে পারি খাদেতে বা আমার কোনো একটি বড়সড় দুর্ঘটনা হতে পারে এছাড়া রাস্তায় বাইকে যে সমস্ত যান্ত্রিক সমস্যাগুলো হয় সেই জন্য আমার কাছে স্ক্রুড্রাইভার এবং বাইকিং সারানোর জন্য যে সমস্ত ছোটোখাটো সরঞ্জাম লাগে বা যে সমস্ত টুলসগুলি লাগে সেইগুলো আমি সর্বদা আমার সাথেই রাখি এবং সেইগুলো দিয়ে আমি আমার বাইকটি সারাই আমি একবার যখন ট্রিপেতে দার্জিলিং যেতে চেয়েছিলাম তখন সেই ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছিলাম কারণ টানা তিন দিন বৃষ্টি আমার যেদিন যাওয়ার কথা ছিল তার দু দিন আগে থেকে বৃষ্টি শুরু হয় এবং সেই দিন নিয়ে টানা তিন দিন বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটি খুবই দুর্গম হয়ে উঠেছিল এবং সেইখানে নানা জায়গাতে ধসের দেখা গিয়েছিল এবং রাস্তা ধসে যাওয়ায় রাস্তা বন্ধ ছিল সেই ক্ষেত্রে আমাকে আমার ট্রিপটি ব্যার যাওয়াটি বাদ দিতে হয়েছিল এর ফলে আমার সেইটি একমাত্র ট্রি ট্রিপ যেটি আমার ব্যর্থ হয়েছে